আমি চাঁদের পাহাড় বই পড়েছি যা সত্যি বুদ্ধিগতভাবে আমাকে চ্যালেঞ্জ করেছে কীভাবে কোনো বিপদের হাত থেকে বাঁচতে হয় এবং সেটা নিয়ে আমি আমার পরিবারের লোকেদের সাথে বন্ধুদের সাথে আলোচনা করেছি যে কীভাবে সংকট নানারকম বিপদের হাত থেকে বেঁচেছিলো এবং কীভাবে সবকিছুর সম্মুখীন হয়েছিলো যে সে খাবারের অভাব নানারকম ইয়ের অভাব সাপের হাত থেকে কীভাবে বেঁচেছিলো সেই সম্পর্কে আমি আমার পরিবার আমার বন্ধুদের সাথে নানারকম আলোচনা করেছি এবং কীভাবে কোনো জায়গায় যদি ফেঁসে যায় তাহলে সেখান থেকে কীভাবে বেঁচে থাকতে হবে নানারকম বিপদের হাত থেকে কীভাবে বাঁচতে হবে সেই সবের ব্যপারে